হ্যাঁ আমি ডিজিটাল পেন্টিং করি তবে আমি আইবিআইএস পেন্ট এক্সটাই ব্যবহার করি কিন্তু আমার ঐতিহ্যগত পেন্টিংই খুব ভালো লাগে ঐতিহ্যগত পেন্টিংয়ে নিজেদের মতন পেন্টিং নিজের হাতে পেন্টিং করে আলাদাই মজা হয় ডিজিটাল পেন্টিংয়ে আমরা হাই কোয়ালিটিতে আমরা পেন্টিং করতে পারি ঠিকই কিন্তু ঐতিহ্যগত পেন্টিংয়ে নিজের হাতে কীভাবে তাকে আরও সৌন্দর্য করে তুলব সেই পেন্টিংটাকে সেটা আমরা নিজেদের মতন করে অনেক কিছুই করতে পারি ডিজিটাল পেন্টিংয়ে স্ক্রিনের মাধ্যমে স্ক্রিনের মধ্যে সেই আঁকাটা করে আমরা অনেক হাই কোয়ালিটিতে পোস্ট করতে পারি কিন্তু ঐতিহ্যগত পেন্টিংয়ে আমরা নিজেদের হাতে করা পেন্টিংটা ফটো ক্লিক করে সেটাকে পোস্ট করতে পারি সোশ্যাল মিডিয়াতে ঐতিহ্যগত পেন্টিংয়ে অনেক রকমেরই পেন্টিং হয় যেমন মান্ডালা আর্ট শিল্পকার যেমন পট পেন্টিংও থাকে ক্যানভাস পেন্টিং অনেক রকমের ঐতিহ্যগত পেন্টিং রয়েছে ডিজিটাল পেন্টিংয়ে আমরা ওখান থেকেই ডাউনলোড করে আমরা সেই আঁকাকে করতে পারি কিন্তু ঐতিহ্যগত পেন্টিংয়ে আমরা নিজেদের হাতে বানানো পট পেন্টিং করতে পারি মান্ডালা আর্টকে নিজের মতন করে অনেকটাই সাজাই সাজাতে পারি এইভাবে ডিজিটাল পেন্টিং বা ঐতিহ্যগত পেন্টিংকে দুইভাবেই আমরা সবার সামনে তুলে ধরতে পারি